আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটির নাম হচ্ছে ক্যামেরা আমি একটা ক্যামেরা কিনেছিলাম যেটা কেনার সময় দোকানদার যেরকম দাম নিয়ে কোয়ালিটি ভালো বলে এ ক্যামেরাটা বিক্রি করেছিলেন আমার কাছে এ তখন তিনি বলেছিলেন যে ক্যামেরাটার কোয়ালিটি ভালো হবে ছবি পরিষ্কার উঠবে এ ভালো উঠবে এবং ছবি খুব সুন্দর আসবে যে ছবিটাকে ফুটিয়ে তুলতে চাই সেই ছবিটা ক্যামেরায় ফুটে উঠবে ক্যামেরার সমস্ত কোয়ালিটি খুব ভালো বলে তাই আমি কিনেছিলাম দোকানদার এত করে বলার পর ভালো দাম নিয়েছিল তাই ভেবেছিলাম যে ক্যামেরাটার কোয়ালিটিটা ভালো হবে ক্যামেরার পরিষ্কার ছবিও উঠবে এত করে বলছে যেখানে তো ক্যামেরাটা কেনার পর আমি ব্যবহার করে দেখেছি যে যতটা দাম নিয়ে কোয়ালিটি ভালো বলে কিনেছিলাম ততটা ভালো না তাই বাড়ি এসে নরমাল ছবি তুলে দেখলাম যে ছবি পরিষ্কার আসছে না তাই আমি ক্যামেরার সমস্ত ভালো দিক ব্যবহার করে ছবি তুলে দেখার চেষ্টা করলাম তো তখনও ছবি পরিষ্কার আসছিল না ঝাপসা আসছিল তাই আমি ক্যামেরার ক্যামেরায় আবার ছবি তোলার চেষ্টা করলাম ছবি তুলে দেখলাম যে ছবি ঝাপসা আসছে ছেড়ে যাচ্ছে তা সত্ত্বেও ছবি পরিষ্কার আসছে না এত কিছু করার পরেও ছবি ঝাপসা ছেড়ে যাওয়ার ফলে এই ক্যামেরাতে আমি আবারও বারবার ছবি তোলার চেষ্টা করছিলাম তো ছবি পরিষ্কার না আসায় ক্যামেরাটা ব্যবহার করে আমার একটা অভিজ্ঞতা হলো যে ক্যামেরার সমস্ত কোয়ালিটি ভালো বলে বিক্রি করার পরেও যে ক্যামেরাটা খারাপ বার হলো ক্যামেরাতে ছবি পরিষ্কার আসছিল না তো আমি এরকম বাজে ধরনের ক্যামেরা আর কখনোই কিনব না তো দোকানদার যে বলেছিলেন যে কোয়ালিটিটা ভালো কোয়ালিটি ভালো হবে ছবি পরিষ্কার আসবে সব কিছু পরিষ্কার হবে ছবি ফুটে উঠবে তবে সেগুলো সবই মিথ্যা ছিল